নির্দিষ্ট সংস্কৃতি অনুশীলন বলতে পুজোর সময় দুর্গাপুজো যখন হয় সেই সেপ্টেম্বর অক্টোবর মাসে তখন নদিন মা দুর্গার নয় রূপকে পূজা করা হয় এবং এই নয় দিন আমি উপবাস থাকি নিজের উপবাস বলতে আমি একবেলা যে ফল খেয়ে থাকি আর মায়ের নয় দিন নয় যে রূপ সেই নয় রূপকে মায়ের পূজা করা হয় তো এটাই হ্যাঁ এটাই আমি অনুসরণ করে চলি পুজোর দিন